হ্যাঁ আমার রান্নার ক্ষেত্রে একবার একটা দুর্ঘটনা ঘটেছিল মানে মাছ ভাজতে গিয়ে মাছটা আমি তখন মানে প্রথম প্রথম আর কি রান্না শিখি তখনই দুর্ঘটনাটা আর কি ঘটেছিল যখন তেলটা খুব গরম হয়ে গিয়েছিল মানে আমি জানি যে তেলটা একদম ঠিকঠাক না গরম করলে মাছ ভাজা যাবে না মাছটা মানে কড়াইয়ে লেগে যাবে সেই জন্য আমি অতিরিক্ত তেলটাকে গরম করে ফেলেছিলাম তো তাতে কী হয়েছে আমি যখনই মাছটা গরম তেলের মধ্যে ছেড়েছি তখন হঠাৎ করে কড়াইয়ে একেবারে আগুন ধরে গেছে আর অনেকটা তেল এসে আমার হাতে মুখে ছিটকে গিয়েছিল তো এরকম একটা ভীষণ বড় দুর্ঘটনা থেকে আমি নিজেকে মানে এটা থেকে বেরিয়ে আনতে পেরেছিলাম যে যেটা করে সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে আমি মানে জলের মধ্যে আমি যে যেখানে যেখানে পুড়ে গিয়েছিল সেই জায়গাগুলো জলের মধ্যে ঠান্ডা জলে আমি দিই তারপরে পাশেই আমাদের হাসপাতাল ছিল সেখানে যাই গিয়ে আমি ডাক্তার দেখাই চিকিৎসা করি ওষুধ খাই নিয়ম নিয়মিত মানে আমি ড্রেসিং করি যা মানে যেই জায়গাগুলো আমার পুড়ে গিয়েছিল সেগুলো প্রত্যেকদিন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে যে মলমগুলো ডাক্তার আমাকে দিয়েছিল সেগুলো আমি ঠিক করে লাগিয়ে পরবর্তীতে আমি নিজেকে সুস্থ করে তুলি এবং পরবর্তীতে যখন আমি মাছ ভাজি বা যে কোনোই রান্না করতে যাই সেই সাবধানতা বজায় রেখে আমি তারপরেই রান্না করি